আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট আমি ক্রিকেট খেলেছি অনেকবার এবং ক্রিকেট খেলাটি হলো খুবই ভালো খেলা যেমন আমি অনেক মাঠেও খেলেছি এবং খেলার ফলে সেখান থেকে অনেক পুরস্কার এবং অনেক মানুষের খুব ভালোবাসা পেয়েছি এবং একেকটা ক্রিকেট টিমে এগারোজন করে প্লেয়ার থাকে এবং অপরটির টিমে সেখানেও এগারোজন করে প্লেয়ার থাকে এবং একটি আম্পায়ার থাকে এবং খেলাটি যখন শুরু হয় তার আগে একটি টস করা হয় টস করার ফলে যে দল টসে জিতবে সে দল ফার্স্ট ব্যাট করবে এবং অপরটি দল তারা বোলিং করবে ও ফিল্ডিং করবে এবং করার ফলে যে দল ব্যাটিং করবে সে দল যত রান করবে এবং পঞ্চাশ ওভার শেষ হওয়ার পরে অন্য দল যখন ব্যাটিং করতে আসবে তারা যদি সেই রান করে তবে সেই দল জিততে পারবে যদি আউট হয়ে যায় বা রান করতে পারে তবে জিততে পারবে নাহলে সেই দল হেরে যাবে অন্য দলটি জিতে যাবে এবং আমি যেমন আশেপাশে অনেক গ্রামে খেলেছি যেমন দিঘিশ্বর ফলতা বরদা শঙ্কর পারুলিয়া মানিকা ভাদুরা অনেক দলে খেলেছি